হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনি কি কি সবজি কিনতে চান আমাদের এখানে সকল রকমের সবজি পাওয়া যায় শীতের মরশুমে শীতের সবজি গ্রীষ্মের সময় গ্রীষ্মের সবজি যা বলবেন সব পাওয়া যায় হ্যাঁ দিতে পারবো কতোটা কী সবজি লাগবে আপনি হুম হুম বলবেন আর স টাকাটা কীভাবে দেবেন আপনি আচ্ছা আচ্ছা তা আপনি চলে আসুন আমাদের এখানে গাড়ির ব্যবস্থা গাড়ি নিয়ে আসার ব্যবস্থা সব কিছু আছে আমাদের এখানে আমাদের এখানে দশ বিঘের মতো জমি চাষ করি কিন্তু পাশে আরো অনেক কৃষক আছে এখানে আমাদের এটা কৃষক এলাকা যা মাল লাগে আপনি সব ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু টাকাটা নগদে নগদে দিতে হবে হ্যাঁ আমাদের এখানে গাড়ি ঢোকার ব্যবস্থা আছে আপনি গাড়ি নিয়ে আসবেন যা লাগবে বলবেন সেই হিসাবে আমরা মাল দিয়ে দেবো হ্যাঁ আমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে পুজো এসে গেছে এই তো ন তারিখে পুজো পুজো এসে গেছে আমাদের সময় কেনাকাটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে রাখুন